হ্যাঁ আমার জীবনে একটি খুব বড় অভিজ্ঞতা রয়েছে যখন আমি আমার একজন বন্ধুকে তাদের বাগান তৈরি করতে আমি সাহায্য করেছিলাম কারণ আমি গাছপালা লাগাতে খুবই ভালোবাসি তাই আমি আমার এক বাড়ির সামনে একটি বড় ফুলের বাগান গড়েছি তাই আমি আমার বন্ধুকেও সেরকমই বুদ্ধি দিলাম যে কী করে ফুলের বাগানটা তার বাড়ির সামনে সুন্দর করে করা যায় আর আমার বন্ধু যখন আমার বাড়িতে আসে তখন এই ফুলের বাগানটা দেখে খুব খুশি হয়েছিল আর খুব তার ভালোও লেগেছিল তাই সে বলল যে তার বাড়িতেও সে একটি বাগান বানাবে তাই আমি তাকে সেরকমভাবেই সাহায্য করলাম যে কীভাবে বাড়ির বাইরে সামনেটা যে সুন্দরভাবে একটি বাগান করা যায় আর সেই অভিজ্ঞতাও আমার জীবনে খুব সুন্দর ছিল কারণ আমি তার বাড়ির সামনে সুন্দর একটি বাগান করে দেওয়ার পর আমার নিজের মনে হয়েছিল যে আমি যেন খুব একটা মহৎ কাজ করেছি কারণ গাছপালা লাগানো খুব একটি মহৎ কাজ আর আমি মনে করি একটি গাছ একটি প্রাণ তাই প্রত্যেক মানুষেরই গাছ লাগানো উচিত তাই আমি আমার বন্ধুকে যখন সেই একই কাজ করতে বাধ্য করালাম তখন আমার মনে হলো যে আমি খুব মহৎ বা খুব বড় কাজ করেছি আর এভাবেই আমি আমার বন্ধুকে বিভিন্নভাবে টিপস দিয়েছিলাম যেমন কীভাবে গাছপালার যত্ন নিতে হয় কীভাবে বিভিন্ন রাসায়নিক সার কী বিভিন্ন ওষুধ ব্যবহার করে গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখতে হয় সকাল সন্ধ্যা গাছগুলোতে কীভাবে জল দিয়ে অল্প জল দিয়ে বা বেশি জল দিয়ে কোন গাছপালাগুলোতে কতটা জল দরকার বা কতটা রোদ বা কতটা ঠান্ডা দরকার তাদের সেইই নিয়ম মতো তাদেরকে সে সমস্ত গাছগুলোকে পালন করতে হবে আর এরকম টিপসই আমি আমার বন্ধুকে দিয়েছিলাম আর সেই থেকেই আমার বন্ধু খুব ভালোভাবে গাছপালার যত্ন নেন আর সেও আমার মতো খুব সুন্দর বাগান তৈরি করে এবং এই জন্যই আমি মনে করি যে আমি জীবনে খুব বড় একটা কাজ করেছি এবং সেখান থেকে আমি খুব সফল হয়েছি